আমার প্রথম পণ্যটি হলো গ্রুমিং বা ফেস মাস্ক এই সম্পর্কে ইতিবাচক কটি অভিজ্ঞতা আমি বলতে চাই গ্রুমিং আমাদের সবারই খুব দরকার পরিবেশের সাথে আমাকে মানিয়ে নিতে হবে এবং যুগের সাথেও আমাকে মানিয়ে নিতে হবে সময় যে সময় কারোর জন্য থেমে থাকে না এবং সময় সময়ের সঙ্গে সঙ্গে আমাদের সবাইকেই পরিবর্তন হতে হবে গ্রুমিং হতে গেলে ফেস মাস্ক ফেস মাস্ক আমাদের মুখে একটি গুরুত্বপূর্ণ জিনিস যেগুলি আমাদের ফেসের যে পোরসগুলো হয় ওপেন পোরসগুলোকে বন্ধ করে এবং ধুলোবালি ধুলোবালি ওপেন পোরসগুলো থাকার কারণে কী হয় ওপেন থাকলে ধুলোবালি আমাদের রাস্তা যে বা আমাদের দৈনন্দিন জীবনে যে ধুলোবালিগুলো থাকে সেগুলি মুখের ওপেন পোরসগুলোর মধ্যে প্রবেশ করে এবং এতে মুখের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাকনে পিম্পলস অ্যাকনে বা পিম্পলস এইগুলি হতে স হওয়ার হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং ফেস মাস্ক ব্যবহার করার কারণে একটি অয়েল অয়েল একটা অয়েল জাতীয় একটা জিনিস ওই ফেস মাস্কের মধ্যে থাকে সেটি আমাদের স্কিন অ্যাবজর্ব করে এবং ওপেন পোরসগুলোও ক্লোজ হতে শুরু করে এতে আমাদের স্কিন খুব ব্রাইট অ্যান্ড স্মুথনেস আসে আমাদের স্কিনে এবং ওপেন পোরসগুলি বন্ধ হতে শুরু করে এবং আমাদের স্কিন আরও উজ্জ্বল এবং ঝলমলে হতে সাহায্য শুরু করে দেয়